হ্যাঁ আমি আমার প্রিয় বান্ধবীর জন্মদিন উপলক্ষে তাকে একটি কবিতা উপহার হিসাবে দিয়েছিলাম তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি কবিতা হিসাবে কোনো জ্ঞান আমার ছিলো না কিন্তু আমার বান্ধবী আমার খুব কাছের তাই তার জন্য কিছু আলাদা করার এই বুদ্ধিটা আমাকে আমার মা দিয়েছিলো তারপর থেকেই আমি সময় পেলেই কবিতা লিখি আমার প্রিয় বান্ধবীর জন্মদিনে যখন কেক কাটার সেই মুহূর্তে আমি সবার সামনে তাকে সেই কবিতাটি পাঠ করে শোনাই তখন সে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলে এবং সে সেটি খুব পছন্দ করে এবং সবাই খুব বাহবাও দেয় এরপর থেকে আমি নানা বিষয়ে কবিতা লিখি যেটা একবার আমার জেলার নিজস্ব পত্রিকা পুরুলিয়া দর্পণে প্রকাশিতও হয় এরপর থেকে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় নানা অনুষ্ঠানে আমি কবিতা নিজে লিখে নিজে পাঠ করে থাকি